আমার মতো আমার যেসব বন্ধু বা আমার পরিবারের সদস্যরা তারা দেখতে পছন্দ করে আমি তাদের সাথেও সময় কাটানোর জন্য অনেক সময় খোলা মাঠে বা ছাদে বসে তারা দেখতে পছন্দ করি তারা অনেক সময় হয়তো শুধুমাত্র এমনি বসে থাকার জন্যই অনেকদিন পর দেখা করার জন্যই তারা হয়তো চলে আসে সেক্ষেত্রে বসে বসে তারা দেখা এবং তারা গোনা অত্যন্ত ভালো একটি উপায় সময় কাটানোর জন্য বা বন্ধনের উপায় হিসাবেও এটা একটা কার্যকরী এবং উন্নয়নশীল একটা কাজ